আমি রহিম বলছি বল সিরাজুল অনেক দিন পর ফোন করলি যে হ্যাঁ হ্যাঁ ভালো আছি বল তুই কী করছো কী ব্যাপার হঠাৎ ফোন হুম থাকি তো শুনি কাজে ব্যস্ত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মনে আছে প্রায় দু মাস হয়ে গেল তাহলে কর না ডেট পয়লা জানুয়ারির দিকে ডেট কর সামনেই তো পয়লা জানুয়ারি আছে বছরের প্রথম দিন ঘুরে আসা যাবে আগে তুই ঠিক আছে ঠিক আছে তাই ভালো তাই ভালো তাই কর কী রে যাবি কী গাড়িতে যাবি না বাসে যাবি ঠিক আছে ঠিক আছে হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওখানেই কী খাওয়াদাওয়া করবো মানে কোনও হোটেলে বা রেস্টুরেন্টে ওখানেই খাওয়াদাওয়া করে নেব সারা দিনটায় ঠিক ঠিক আছে ঠিক আছে তাই ভালো ঠিক আছে চ হ্যাঁ ঠিক আছে হুম হুম একদম একদম একদম ঠিক ঠিক আছে হুম হুম ঠিক আছে